আজ ভারতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য সমস্যাগুলি হলো জনসংখ্যা বৃদ্ধি বেকারত্ব জলবায়ু পরিবর্তন মুদ্ধাস্ফীতি এবং সন্ত্রাসবাদীর দের আক্রমণ বা সন্তাসবাদীদের নাশকতা এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো এই সমস্ত সমস্যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে সমস্যাটির সম্মুখীন হতে যাচ্ছে আজ ভারতকে সেটি হচ্ছে সন্তাসবাদীদের নাশকতার শিকার ভারতের প্রতিবেশী দেশ পাকিস্থান যারা সর্বদাই তাদের সন্তাসবাদী ভারতের প্রবেশ করানোর চেষ্টা করেন এবং ভারতের শান্ত মনোরম পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেন এবং সাধারণ মানুষের প্রাণহানির চেষ্টা করেন এবং একটা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে এবং অপরদিকে ভারতের আরেক প্রতিবেশী চীন যারা সন্তাসবাদী না পাঠালেও তারা সর্বদাই ভারতকে নানা রকম সমস্যার সম্মুখীন করার চেষ্টা করেন তারা বিভিন্ন সময় ভারতের অভ্যন্তরীণ ভূখন্ডে তাদের সেনা প্রবেশ করানোর চেষ্টা করেন এবং সমস্যা তৈরির সৃষ্টি করেন এবং যে সমস্ত বিতর্কিত জায়গা রয়েছে লাদাখ সীমান্তে এবং অরুণাচল সীমান্তে বিতর্কিত সীমানা যেগুলি ভারতের নিজস্ব সীমানাও কিন্তু তারা সেগুলোকে বিতর্কিত স্থান বলে চিহ্নিত করতে চায় এবং তাদের নিজেদের সীমানা বলে উল্লেখ করেন এই সমস্ত সমস্যা ভারতের সব থেকে একটি উল্লেখযোগ্য সমস্যা যেগুলির জন্য সরকার এবং সেনাবাহিনী একাধিক পদক্ষেপ নিয়েছেন এছাড়াও উল্লেখযোগ্য সমস্যার মধ্যে রয়েছে জনসংখ্যা বৃদ্ধি ভারতের বর্তমান জনসংখ্যা প্রায় একশো চল্লিশ কোটি ছাড়িয়ে গিয়েছে যা বিশ্বের বর্তমানে দাঁড়িয়ে সর্ববৃহৎ জনসংখ্যার দেশ হয়েছে তো এই জনসংখ্যার বৃদ্ধির ফলে মানুষের কর্মসংস্থান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এছাড়াও বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে তাছাড়া কর্মসংস্থান সম্মুখীন হতে হচ্ছে এবং মানুষের দৈনন্দিন জীবনযাপনের যে মান তা অনেকটাই নিম্নমানের হয়ে যাচ্ছে এবং এর জন্য সরকারকে অবশ্যই গ্রাম্য এলাকায় বা সমস্ত মানুষের কাছে পৌঁছে যেতে হবে যাতে জনসংখ্যা বৃদ্ধির হার যাতে কমানো যায় সেই ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে মানুষকে সচেতনতা করতে হবে এছাড়া বেকারত্ব বৃদ্ধি জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে হ্যাঁ মানুষের বেকারত্বের বৃদ্ধির পরিমাণও বেড়েছে মানুষের যে সমস্ত পরিমাণ জনসংখ্যা ভারতে বর্তমানে রয়েছে সেই পরিমাণ কার্য বা কাজ মানুষের হাতে নেই যে যে সমস্ত কাজ রয়েছে তাও সমস্ত রাজ্য ভিত্তিতে সমস্যার সম্মুখীন হতে হয় তো বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এটি একটি বিশেষ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এছাড়া জলবায়ু পরিবর্তন অপরিণত বৃক্ষচ্ছেদন এবং ফলে এবং কারকা কলকারখানা নির্মাণ এছাড়া কলকারখানা থেকে নির্গত যেসমস্ত বর্জ্য পদার্থ বা ব দূষিত বাতাস তা নিষ্কাশন না করে পরিবেশে ছেড়ে দেওয়ার জন্য এবং পরিবেশ পরিবেশে যে সমস্ত নদীর পাশে যে সমস্ত কলকারখানা রয়েছে তা থেকে নির্গত দূষিত বর্জ্য পদার্থ কোনো রকম নিষ্কাশন মানে কোনো রকম পরিশুদ্ধ না করেই তা নদীতে ফেলে দেওয়া হচ্ছে যার ফলে জলস জলবায়ুরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যার জন্য কখনো অনাবৃষ্টি কখনো অতিবৃষ্টি যার জন্য কখনো অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে বা অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হচ্ছে বা মানুষের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে এছাড়া হড়কা বানেরও দেখা যাচ্ছে যার ফলে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এর ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের জন্য সরকারকে অবশ্যই মনোনিবেশ করতে হবে পরিণত বৃক্ষচ্ছেদন ছাড়া অন্য কোনো বৃক্ষচ্ছেদন করা যাবে না এবং সঠিক পরিমাণ বনভূমি সৃষ্টি করতে হবে একটা গাছ কাটলে তার পরিবর্তে চারটা অবশ্যই গাছ লাগাতে হবে এবং এই সমস্ত পরিকল্পনা গ্রহণ করতে হবে নাহালে জলবায়ুর তারতম্য লক্ষ্য করা যাবে এবং মানুষকে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে এছাড়া মুদ্রাস্ফীতিও একটা বিশেষ উল্লেখযোগ্য জিনিস এই উল্লেখযোগ্য জিনিসের জন্য মুদ্রাস্ফীতি একটি উল্লেখযোগ্য জিনিস এই মুদ্রাস্ফীতি যদি না যখন নোট বন্দি হয়েছিলো নোট বন্দির ফলে মানুষের একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো এবং এই মুদ্রাস্ফীতি নিয়ন্তণেও সরকারকে বিশেষ যে সমস্ত অর্থনীতিবিদ রয়েছে তাদের পরামর্শও নিতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে নাহলে কিন্তু একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে ভারতকে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলি তা ঠিকভাবে পরিচালনা না করতে পারলে পরবর্তী দিনে আরো সমস্যার সম্মুখীন হতে হবে